আমাদের সম্প্রদায়ের বেশ কিছু মজার জিনিস রয়েছে অনুষ্ঠান রয়েছে তার মধ্যে একটা খুব মজার বিষয় হলো বিয়ে যতটা মজার ততটা আবার দুঃখেরও তো এরকমই একটা রিচুয়ালে ফোটোগ্রাফি করতে গিয়েছিলাম তো সেখানে হিন্দুদের মতে বিভিন্ন রিচুয়ালস থাকে সকাল থেকেই শুরু হয়ে যায় বিভিন্ন রিচুয়াল এর এখানে ফটোগ্রাফি করার মূল উদ্দেশ্য হলো এটা এমন একটা রিচুয়াল যা মানুষের জীবনে একবারই ঘটে তারা তাদের এই স্মরণীয় দিনটাকে স্মৃতিময় করে রাখতে চায় তাদের স্মরণে তো সেজন্য লিখে রাখা বা মনে রাখা তো সম্ভব কিন্তু সেটা বারবার ঘুরে দেখা বোধহয় আর সম্ভব হয় না এখানে সেই বারবারার ঘুরে দেখার কাজটাই করে ফটোগ্রাফি তাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্মৃতি প্রত্যেকটা ঘটনা ক্যামেরা বন্ধ বন্দি করতে হয় মানুষকে এবং সেটা বার বার দিনটাকে মনে করানোর জন্য অনেকটাই সাহায্য করে এবং আমাদের বার বার আনন্দিত করে করে তোলে এই যেমন হিন্দুদের বিয়েতে সকাল থেকে গায়ে হলুদ সেখানকার একরকম সাজ মেয়ের গায়ে হলুদ ওঠে বরের বাড়ি থেকে হলুদ আশা এ সমস্ত কিছুই ছবির মাধ্যমে ক্যামেরাবন্দি করে তারপরে আসে বিয়ে মানে মেন ওয়েডিং সেখানে সিঁদুর দান মালা বদল খোইচ ফেলা এই সমস্ত কিছুই ক্যামেরাবন্দি করতে হয় ক্যামেরাম্যানকে এগুলো ফটো এই ফটোগ্রাফিগুলোর মধ্যেও আলাদা কথা আছে সেগুলো মানুষকে কিছু গল্প শোনায় বারবার তার স্মৃতিচারণ করতে সাহায্য করে এবার বিভিন্ন মজার মজার জিনিস তারপরে আসে বাসরঘর সেখানেও নাচ গান হৈহুল্লড় তার আগে তো খাওয়া দাওয়া আছেই বিয়েবাড়ি মানেই তো পেট পুড়ে খাওয়া কে কেমন ভঙ্গিতে খাচ্ছে সেটাও ছবি তুলে রাখা বেশ মজার পরে সেগুলো দেখে বিয়েবাড়ির লোকজন বেশ আনন্দ পায় কারণ তারা তো তখন বিয়ে বিয়েতে নিয়ে ব্যস্ত থাকে সেটা তারা তখন দেখতে পায় না তো ক্যামেরার মাধ্যমে যেটা আমরা ক্যামেরাবন্দি করে রাখি সেটা তাদেরকে বেশ আনন্দ দেয় তারপরে সব কিছুর পরে আসে বিদায় এই বিদায়টা বড্ড বেদনাদায়ক কিন্তু তবুও আমাদেরকে এই বেদনাটাই ক্যামেরাবন্দি করতে হয় যাই হোক তারপরে তার রিসেপশানেও যাই সেটা অনেকটাই আনন্দ সেখানে অবশ্য আর বিদায়ের কোনো ব্যাপার থাকে না তবুই মেয়েদের চলে যাওয়াটা অনেকটা দুঃখ বিয়ের একটা দিক আনন্দের হলেও একটা দিক কিন্তু বেশ দুঃখ তাও আমাদের সেগুলো ক্যামেরাবন্দি করতে হয় আমরা ক্যামেরাবন্দি করিও মানুষ এই ফটোগ্রাফি মানুষের একটা প্রকল্পও হতে পারে সবার সাথে ফটো তোলার ফোকাসে ভালো গ্রুপ ফটো তোলার জায়গা হলো একদম ওয়েডিংয়ের সামনে বেশ অনেকটা জায়গা থাকবে এবং সবাই সুন্দর করে শারিবদ্ধভাবে দাঁড়ালে একটা ভালো গ্রুপ ফটো তোলা সম্ভব